যেহেতু আমি শহরে থাকি তাই যখন অবসর সময় পাই বা ছুটি পাই তখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি ছুটি পাই তখন এবং পরিবারের সঙ্গে যখন সময় কাটানোর পর আমি যখন একটা সময় মাঠে যাই তখন দেখি কৃষকরা মাঠে জমিতে গরু গরু দিয়ে নাঙল চসছে গরু নাঙল দিয়ে চাষ করছ তো আমার তখন দেখি পশুরা খুব অসুস্থ মনে হয় হ্যাঁ একটা সময় পর ওরা যেতে পারছে না অসুস্থ হয়ে পড়ছে ওরা বসে পড়ছে আর নাঙল টানতে পারছে না তখন কৃষকদের ও আর আমারও মনে হয় যে ওরা খুব অসুস্থ বা সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে যাওয়া উচিত ভালো জায়গায় রাখা উচিত ডাক্তার দেখানো উচিত ওষুধ খাওয়ানো উচিত যতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে ওঠার সুস্থ হয়ে ওঠার পর যাতে আবার সে ভালোভাবে চলতে পারে এবং নাঙল দিতে পারে সেদিকে লো আমার লক্ষ্য রাখতে হবে এবং আমার মনে হয় কিছু কিছু ভাইরাস রোগ রয়েছে যাতে যাতে ভাইরাস রোগ থেকে আমাদেরও প্রবাহিত করতে পারে তো এই ভাইরাস রোগের মধ্যে যেমন চর্মরোগ হতে পারে জ্বর হতে পারে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে ম এই কারণে আমার মনে হয় ডাক্তার দেখিয়ে সুস্থ করা স্বাস্থ্য পরীক্ষা করা উচিত টিকা দেওয় উচিত এমন কিছু কিছু পশুদের রোগ আছে যা পশুদেরকে খুব খারাপভাবে অসুস্থ করে তোলে কিন্তু সেই সব বিষয়ে আমি কোনো কিছু জানি না আমি ওসব বিষয়ে কিছু বলতেও পারি না যেহেতু আমি শহরে থাকি এইসব বিষয়ে গ্রামের মানুষরা খুব ভালো বলতে পারে তাই আমার এ বিষয়ে কোনো প্রস্তুতি নেই এ বিষয়ে আমার কোনো মন্তব্য আমি করবো না